আমার নাচ নিয়ে কোনো ভুল ধারণা নেই কেন যে আমি নাচকে ভালোবাসি আর অনেক লোকরা আছে যে ওরা নাচকে ভালোবাসে না কিন্তু আমি নাচকে ভালোবাসি আমার যখন আমি শি নাচটা শিখতে যাচ্ছিলাম তখন আমার পাড়ার অনেক লোক আছে যে বলল যে তুই নাচ শিখে কী করবি তুই ঘরে বসে সেলাই শিখতে পারিস রান্না করতে পারিস আর আরও অনেক কাজ আছে যেটা তুই ঘরে বসেই করতে পারিস তোর বাইরে যাওয়ার দরকার নেই কিন্তু আমি জানি আমাকে নাচ অনেক ভালোবাসে আমি নাচ নিয়ে আমি নাচ শিখে অনেকদেরকে শেখাতে পারি যারা অনেকরা আছে যারা নাচ শিখতে পারে না কিন্তু আমি চাই যে আমি নাচ শিখে ওদেরকে শেখাতে পারব আমারই ফায়দা আমার ফায়দা আছে কিন্তু অনেক লোকরা আছে যে বলল যে আমি নাচটা করতে পারব আমি আমি অনেক নাচ করি কিন্তু আমি জানি যে আমি নাচটা শেখাতে পারব